হ্যাঁ হ্যালো এটা কি রুচিতম রেস্তোরাঁ হ্যাঁ আমি এই সুইগি থেকে যে অর্ডারটি দিয়েছিলাম সেখানে আপনার ডেলিভারি পার্টনার দেখাচ্ছে অমিত মিশ্র হ্যাঁ তো তেনাকে আপনি আমি কল করার চেষ্টা করছি যে আমার যেটা দ্বিতীয় অলটারনেট নাম্বার দেওয়া আছে সেটাতে কল করবেন এবং আরও কিছু ই তাকে উপদেশ আমি দিতে চাই যে খাবারটা কোথায় দিতে হবে বা কোথায় ডেলিভারি দিলে ভালো হবে বা কোনখানে সে ডেলিভারি দিতে পারবে বা সেই হিসাবে আমির আমার কোনটা কোন হিসাবটা সুবিদা হবে তো সেইটা আমি তাকে বলতে চাইছি তো তিনি কল ধরছেন না কেন সেটা বলতে পারেন কি না কি তার আসতে দেরি হবে বলে তিনি আর কল ধচ্ছেন না যাতে আমি না কমপ্লেন করতে পারি হ্যাঁ এ তো দয়া করে আপনি আপনার ডেলিভারি পার্টনারকে বলুন যে খাবারটা যেন আমার ফোনটা যেন সে রিসিভ করে এবং যেন আমার কথামতো খাবারটা ডেলিভারি দেয় বা আমি যেখানে বলবো বা যেখান যেখানে বলবো বা যখন বলবো তখন যেমন আমার খাবারটা ডেলিভারি দেওয়া হয়